আমার কাছে এই গরমের সময়টা আমি মাসখানেক আগে একটা এসি মেশিন কিনেছিলাম এই তারপর থেকে ক্রমাগত ব্যবহার করার পরে যে অসুবিধাগুলো আজকে আমার কাছে মনে হচ্ছে সেটা হল এই যে এসি না থাকার সময়তে তো আমি দিব্যি কাজকর্ম করতাম বাজার হাট হ্যাঁ বাড়ির কাজ সবই করতাম এসি ছাড়াই করতাম কিন্তু এখন যেন ওটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে না হলেই যেন আমি হাঁপিয়ে যাচ্ছি এই অবস্থা হলে তো কোন জায়গায় আমাদের বেরোনো মুশকিল সব জায়গায় তো আমি এসি পাবো না অন্য রুমেও এসি পাবো না একটা রুমেই লাগানো হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে যথেষ্ট বয়স হয়েছে বয়স হওয়ার কারণে এই এসিতে থাকার ফলে আমার যেন ব্যথা যন্ত্রণাগুলো আগের থেকে অনেক বেড়ে গেল আমি আমার এবং আমার স্ত্রীর দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে এই হাঁটু ব্যথা কোমর ব্যথা সারা গা হাতপার ব্যথা যেন একটু বেশীও মনে হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে ঘরে যে সমস্ত বাচ্চারা আছে তারা কিন্তু একটু ঠাণ্ডার ধাত হচ্ছে এবং ঠাণ্ডা লাগছে জ্বর কাশি এগুলো চলতে থাকছে এবং তারা এমনই একটা অভ্যাসে পরিণত করে নিয়েছে বাচ্চাগুলো বাড়ির যে তারা এসি ছাড়া থাকতে চাইছে না কোন জায়গায় বেরোতে চাইছে না বাইরে বেরোতে চাইছে না সারা সকাল থেকে রাত পর্যন্ত ওই এসি চালিয়েই তারা রুমের মধ্যেই থাকতে চাইছে এটা একটা আমার কাছে খুব বড় অসুবিধাজনক জিনিস মনে হয়েছে এসি কেনার এটা নেতিবাচক দিক আমাকে বলতে পারি